ভারতের জনপ্রিয় বিজ্ঞানীদের মধ্যে কয়েকজনের নাম আমি বলছি সবায়ের নাম তো বলা সম্ভব না সেই জন্য বিক্রম সারাভাই এছাড়াও জগদীশ চন্দ্র বোস প্রফুল্ল চন্দ্র রায় এপিজে আব্দুল কালাম এই কয়জনের নামই আমি এখানে বলছি এই এছাড়াও আমাদের আমার সবচেয়ে প্রিয় বিজ্ঞানী হলেন এপিজে আব্দুল কালাম জগদীশ চন্দ্র বসু কারণ জগদীশ চন্দ্র বসুই প্রথম বলে গিয়েছিলেন গাছেরও প্রাণ আছে একটি গাছ একটি প্রাণ গাছের বৃদ্ধি হয় এছাড়াও এপিজে আব্দুল কালাম প্রথম ভারতে মিসাইল ম্যান নামে পরিচিত হয়েছিলেন তিনি প্রথম দূরপাল্লার অগ্নি মিসাইল আবিষ্কার করেছিলেন ভারতের চন্দ্রযানের জন্য পিএলভি আবিষ্কার করেন এছাড়াও বিক্রম সারাভাইও কিন্তু দ্বিতীয় চন্দ্রযান আবিষ্কার করে তিনিও কিন্তু দূরপাল্লার আর মিসাইলে আবিষ্কার করেছিলেন তিনিও কিন্তু কোনওক্রমে কিন্তু পেছিয়ে নন এছাড়াও আমাদের ভারতের বিজ্ঞানীদের নাম অপরিসীম এবার আমাদের চন্দ্রযান টু তিনি কে এইটা আবিষ্কার করেও কিন্তু বিজ্ঞানীরা দেখিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে অনেক কিছু রয়েছে যা আমরা প্রকাশ করলেই প্রকাশ করতে পারি